কদিন আগে যে নোংরা ফেলার বালতিটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম বালতিটি তো দেখে বেশ ভালোই লেগেছিল কিন্তু বালতিটি আমার হাত থেকে পড়ে যাওয়ায় বালতির যে ডাণ্ডি সেটি কিন্তু ভেঙে গেছে